আমরা পুরীতে ঘুরতে গেয়েছিলাম পুরীতে যখন যাওয়ার সময় আমরা ট্রেনেই গিয়েছিলাম ট্রেনে গেছি খুব মজা করেছি দুই ফ্যামিলি গিয়েছিলাম খুব আনন্দ করেছি খুব ভালো লেগেছে ট্রেনের মধ্যে তো সেইরকম ঘুম হয় না কেন ঝাঁকুনি হয় এই হয় সেইরকম ঘুম হয় না শুধু গল্প ও একটা গল্প বলছে আমি একটা গল্প বলছি ও একটা গল্প বলছে আমি একটা গল্প এরকম ওপর নিচ করে তো শোয়া হয়েছে শুয়ে এরকম এই অবস্থা তারপরে তো ওখানে গিয়ে যাক আনন্দ করা হয়েছে আনন্দ করার পর আসার সময় আসার সময় ওদের সাথে একটু আমাদের ঝগড়া লেগেছে ঝগড়া লাগার পর ওদের সাথে ওরা একটু আলাদা হয়ে গেল তখন আমাদের খুবই খারাপ লেগেছে যে যাওয়ার সময় এত সুন্দর গেলাম আর আসার সময় এই জিনিসটা হল কেন সামান্য একটা ফেরিওলাকে নিয়ে সেই ফেরিওলাটা কী খাবার দিয়েছে বানা বানানো খাবার দিয়েছে ট্রেনের মধ্যে কি খাবার চেয়েছিলো সেই খাবারটা দিয়েছিলো একজন অর্ডার দিয়েছিলো আমার কর্তাই অর্ডার দিয়েছিলো সেই অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছে খাবারটা খারাপ হয়েছে সেই খাবার নিয়েই একটা অশান্তি হয়েছিলো সেই অশান্তিটা এমন মাত্রায় চলে গেছে সে তাদের সঙ্গে আর এখন আমাদের সেইরকম যোগাযোগ আর নেই থাকলোই না যোগাযোগ